উত্তরবঙ্গে অসংখ্য স্মৃতিস্তম্ভ বা ধর্মীয় স্থান রয়েছে তবে সে অর্থে সমুদ্র সৈকত এই উত্তরবঙ্গে দেখা যায় না উত্তরবঙ্গে মূলত পাহাড় এবং জঙ্গল রয়েছে ডুয়ার্সে ডুয়ার্স এলাকাতে এর মধ্যে যেহেতু এখানে মূল বিষয়টা দেওয়া হয়েছে ধর্মীয় স্থান তো সে কারণে বলতেই লাগে এখানে মূল ধর্মীয় স্থান বলতে গেলে জল্পেশ মন্দির রয়েছে সেই জল্পেশ মন্দিরে ভিড় হয় মূলত বর্ষাকালে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে শিবের দর্শন করতে সব অধিকাংশ মানুষই গেরুয়া বসন পরে সেখানে গিয়ে উপস্থিত হয়